কোভিডের সময় আমি থাকতে কেশারী যাওয়ার জন্য একটা ক্যাব বুক করেছিলাম ওই ক্যাবে যে ড্রাইভার উনি মাস্ক পড়েন নি এবং হাতে স্যানিটাইজারও ইউস করেন নি গাড়ির মধ্যে স্যানিটাইজারও ইউস করেন নি এবং গাড়ির মধ্যে খুব নোংরা ছিল তাই আমি এই অপরিচ্ছন্নতার জন্য যে অপরিচ্ছন্নতার জন্য অস্বাস্থ্যকর পরিবেশের জন্য আমি হতাশ হয়ে অভিযোগ জানিয়ে ছিলাম